হ্যাঁ আমি একটি সম্পূর্ণ ভিন্ন ভাষা এবং সাংস্কৃতিক সাথে একটি জায়গায় ভ্রমণ করেছি যে জায়গাটি হল দার্জিলিং সেই জায়গায় প্রায় সবাই হিন্দি ভাষায় বা হিন্দি ভাষায় কথা বলে আমার আগের থেকে এই হিন্দি ভাষায় জানা থাকে আমার তেমন কোন অসুবিধা হয়নি সেই জায়গায় যোগাযোগ করা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সাথে কথা বলার জন্য হোটেল রুমটির যে মালিক কিংবা যিনি রিসেপশন বসে বিভিন্ন রকমের তার সাথে কথা বলা তাদের এই রকমের জন্য আমার কোন সেরকম অসুবিধা হয়নি এরকম জায়গায় মানিয়ে নিতে হলে হিন্দি রাষ্ট্রভাষা হওয়ায় সবাই প্রায় হিন্দিটা জানে তাই হিন্দি ভাষায় আমার সেরকম কোন অসুবিধা হয়নি